আমার এলাকায় সিম কোম্পানি এখানে দুটো নেটওয়ার্ক এয়ারটেল কিন্তু এখানে অনেক চিম কো সিম আছে এয়ারটেল যেমন জিও তেমনই কেমন জিওটা এখানে সাধরণত সব মানুষের কাছে পাওয়া যাবে আপনি যার কাছেই দেখবেন তার কাছেই জিও সিমই পাবেন কিন্তু জিও সিমের নেটওয়ার্ক খুবই ধীর গতিতে চলছে যাতে অনেক মানুষ অস্বস্তিতে ভুগছেন কিছু কোনো একটা কাজ করতে গেলে কোনো কাজ হচ্ছে না আর সবার কাছে তো দুটো করে সিম রাখা সম্ভব নয় সেই জন্য দেখতে দেখছেন সবাই জিও থেকে এয়ারটেলে পোর্ট আউট করে নিচ্ছে এই জিনিসটি মানুষের খুবই অস্বস্তিকর হচ্ছে কারণ জিও সিমটা আমরা প্রথম প্রথম যখন পেয়েছিলাম বিগত তিন চার বছর আগে তখন জিনিসটি খুব ভালো ছিলো এখন হয়তো তাদের কোনো প্রবলেম বা আমাদের কোনো জানি না কিন্তু আমরা খুব ধীর গতিতে নেটওয়ার্ক পাওয়ায় আমরা খুবই খারাপ লাগছে আর যখনই আমরা জিও কম্পানিকে ফোন করছি তখন তারা কোনো কথা বলছে না বলছে ম্যাডাম আপনার হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আমি এখন বিগত ছমাস ধরে ফের একই জিনিসে ভুগছি নেটওয়ার্ক খুবই ধীর গতি এই জিনিসটি অনেকের যেমন প্রবলেম হচ্চে তেমনই স কিছু কিছু মানুষ আছে যারা এয়ারটেল সিমও ব্যবহার করছে যারা এয়ারটেল সিম ব্যবহার করছে হয়তো তাদের তাদের লাভ হচ্ছে কিন্তু আমাদেরও যে পার ডে প্রতিদিন যেই নেটটা দেয় দেয় আমরা যেটা রিচার্জ করি সেইটাও আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি না সেই জন্য আমাদের জিও কোম্পানির কে বলা বলেছিলাম আমার এখানে টেলিফোন বা ইন্টারনেটের ইন্টারনেট পরিষেবা দেয় এয়ারটেলই কারণ জিওতে আমরা ঠিকঠাক ভরসা করতে পারছি না